গ্রাম গ্রামের রাস্তাঘাটগুলো খুবই খারাপ রাস্তা কিছু কিছু রাস্তা আছে কাঁচা রাস্তা আছে বর্ষা হলে সেই রাস্তাগুলো কাদা আর কাদা হয়ে যায় মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয় গ্রামে চারিদিকে শুধু গাছপালার গাছপালা চারিদিকে গাছ বাড়ি বাড়ি পুকুর আছে পাঁচ দিয়ে নদী চলে গেছে গ্রামের মানুষরা খুবই সাধারণ গ্রামের মানুষরা খুব সাধারণভাবে কথা বলে ওদের ভিতর কোনো প্যাঁচ নেই গ্রামের মানুষরা হাঁস মুরগি গরু ছাগল এই পোষে প্রত্যেক বাড়ি বাড়ি হাঁস মুরগি গরু ছাগল পুষতেই ভালোবাসে ওই নিয়েই মানুষরা জীবনযাপন করে মানুষটা মাঠে চাষবাস করে সেই চাষের জমি থেকে ধান চাল ধান তুলে সেই ধান ঝাড়াই মারাই করে চাল করে রেখে দেয় সারা বছর খাওয়ার জন্য গ্রামের মানুষ সবজি চাষ করে বাড়ির সবজি বাড়ির জমির চাল দিয়ে সংসার চালায় গেরামের মানুষ খুব সাধারণ হয় গ্রামের ঐতিহাসিক ঘটনা বলতে একটা মন্দির আছে হরি মন্দির অনেক পুরাতন প্রায় কয়েক হাজার বছরের পুরাতন সেই মন্দির বাপ ঠাকুর দ্বারা পুজো দিয়ে এসেছে আমরাও পুজো দিয়েছি সেই মন্দিরে সবাই মানত করে প্রচুর মানুষ হয় পুজোর দিনে হাজার হাজার মানুষ সেখানে জমা হয় গ্রামের আমের ওই দিনে সবাই এক জায়গায় হয় আনন্দ করে পুজোতে পুজো দিতে ব্যস্ত থাকে গ্রামের মানুষরা এই নিয়ে ব্যস্ত চা ষবাস করে নিজেদের গরু ছাগল পোষে এইভাবে সংসার চালায় গ্রামের মানুষ খুব সাধারণই হয় ওখানে নদী থেকে মাছও ধরে গেলে গ্রামের মানুষ জাল দিয়ে খুব সুন্দর জীবনযাপন ওদের নেই কোনো ওদের হিংসা কলহ মানুষের মনে হাসি খাশি খুশিতে তারা চলে ওরা সত্যি খুবই ভালো মানুষ গ্রামের মানুষরা খুবই ভালো হয় গ্রামের প্রকৃতি খুবই সুন্দর চারিদিকে গাছপালা পাখিরা ডাকে কিচির মিচির করে খুবই সুন্দর গ্রাম